অতিরিক্ত গরমেও যেমন ফসল নষ্ট হয় অতিরিক্ত শীতেও ফসল নষ্ট হয় যে অতিরিক্ত শীতে যে আলু খাসা পোকামাকড় লেগে নষ্ট হয়ে যায় তাতে করে কীটনাশক ওষুধ ব্যবহার করে তাকে বারবার দিয়ে কোনটা দিলে কোনটা ভালো হবে সেরকম ঘুরেফিরে তাকে ধাতে আনা হয়